আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে আমার তাই বাড়িতে একটি ছোট্ট বাগান আছে সেই বাগানে সব ধরনেরই গাছ লাগানো আছে শাক সবজি ফুল ফল সব ধরনের গাছ আছে সেই বাগানে আম গাছ লিচু গাছ কলা গাছ কাঁঠাল গাছ এছাড়াও ফুলের গাছ হিসেবে বেল জুঁই টগর জবা শিউলি সবজি বলতে কুমড়ো লাউ বেগুন এই ধরনের গাছ লাগানো আছে যদি আমি বাগানে আম গাছ কাঁঠাল গাছ জাম গাছ এইসব ধরনের গাছ লাগাই তাহলে প্রত্যেকটা ঋতু অনুযায়ী আমি সেই ফলগুলো পাবো এছাড়াও বাগানে অনেক ছায়া থাকবে এবং প্রাকৃতিক দিক থেকেও অনেকটা ভালো হবে কারণ বিশুদ্ধভাবে অক্সিজেন পাওয়া যাবে যা আমাদের মানব জাতির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান ফুল হিসেবে প্রতিদিন পুজোর কাজে যে ফুলগুলো আমাদের সকলেরই লাগে সেই ফুলগুলো আমাকে কোথাও যেতে হবে না আনতে নিজের বাগান থাকার ফলে আমি সেই বাগান থেকেই সেই ফুলগুলো আমার প্রয়োজনমতো সংগ্রহ করতে পারব কিছু ফুল তুলে নিলে আবার বাকি সব ফুল গাছেই থাকে তাতে বাগানের সৌন্দর্য অনেকটাই পরিমাণে বৃদ্ধি পায় সবজি লাগানোর ক্ষেত্রে আমি ঋতু অনুযায়ী প্রতিটি সবজি লাগাই তখন আমি আমার প্রয়োজনমতো সবজি গাছ থেকেই তুলে নিতে পারি কারণ সবজি দোকান থেকে কিনতে গেলে তাতে কিছুটা পরিমাণে রাসায়নিক বিষ থাকেই আর নিজের বাগান হলে সেইসব ধরনের কোনও সমস্যায় পড়তে হয় না আমার নিজের বাগানে বিশুদ্ধ সবজি খেয়ে শারীরিকভাবে অনেকটাই সুস্থ থাকতে পারি ফুল গাছগুলোও আমি ঋতু অনুযায়ীও বিভিন্ন ধরনের লাগাই যেমন গাঁদা ডালিয়া এই ধরনের ফুলগুলো শীতের সময় বাগানের সৌন্দর্য অনেকটা অংশেই বাড়িয়ে তোলে যা বাগানকে দেখতে অপূর্ব সুন্দর লাগে এছাড়াও কিছু ঘাস জাতীয় লতাপাতা গাছও আমি লাগাই যা বাগানের অনেকটাই সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে